আমার বাড়িতে গাছপালা রোপন করে আমার গাছগুলিকে বাড়তে দেখে আমার খুবই ভালো লাগে অর্থাৎ যে গাছটিকে আমি ছোটবেলা থেকে নিয়ে এসে বড়ো করার চেষ্টা করেছি অর্থাৎ যে গাছগুলিকে নিয়ে এসে আমি অনেক স্বপ্ন দেখেছি যাতে এই গাছগুলি বাড়লে হয়তো আমার অ অদূূর ভবিষ্যতে এমনকি আলাদা আলাদা মানুষদেরও নানা রকমভাবে ছাঁয়া এবং ফল এমনকি অক্সিজেন দিয়ে সাহায্য করতে পারবে সেই জন্য আমরা সেই গাছগুলোকে ছোটোবেলা থেকে একটু নিয়ে এসে সেগুলোকে বড়ো করার চেষ্টা করি এবং সেই গাছগুলি যখন চোখের সামনে অনেক বড়ো হয়ে দাঁড়ায় ওদের যে এত যে কষ্ট করা জিনিস এতে সফল হয় সেইটা আমার খুব ভালো লাগে এবং দেখে মনে একটা আনন্দ পাই যে যাই হোক না কেন কিছু একটা করা হয়েছে যেটা কি না অদূর ভবিষ্যতে পরে কাজে লাগাতে পারে এবং পরে আমাদের পরের প্রজন্মও যেন এটি সাহায্য হতে পারে জিনিসটায়